আমি একবার নদীপথে সুন্দরবনে গিয়েছিলাম সেখানে নদীপথে গিয়েছিলাম খুব ভয়ে ভয়ে যাচ্ছিলাম যেতে যেতে আমাদের নদীপথে প্রায় আট দশ ঘন্টা নদীপথে নৌকার মাধ্যমে গিয়েছিলাম সেখান থেকে সুন্দরবনে গেলাম সুন্দরবনে গিয়ে নৌকায় করে বিভিন্ন জায়গায় মাছ ধরেছি নৌকায় চরে নেমে সেখানে বিভিন্ন রকমভাবে আনন্দ উৎসব আমরা খেলাধুলো করেছি এবং মাঝে মাঝে যখন নৌকার ভিতর রাত্রে থাক রাত কাটাতাম তখন আমাদের ভয় লাগত সুন্দরবনে বাঘের ভয় কখন বাঘ আসে কীভাবে আসে এইরকম মনের ভিতর সবসময় একটা আতঙ্কের ভিতর থাকতাম আবার দিনের বেলায় যখন নদীতে মাছ ধরতে বেরোতাম তখন কুমিরের ভয় করত সেই ভয়ে আমাদের ভয় ছিলো তার ভিতর আনন্দও ছিলো আতঙ্কে থাকতাম তার আনন্দও থাকতাম আনন্দ ছিলো এটা মিলেমিশে আমাদের খুব আনন্দেও কেটেছিলো এবং ওখানে খুব মজাও হয়েছিলো আমরা সবাই এখানে ওখানে অনেক যাই ওখানে অনেক দর্শনীয় স্থানও ঘুরেছিলাম চিড়িয়াখানার মতো চিড়িয়াখানা আছে ছোটো চিড়িয়াখানা সেখানে ঘুরেছিলাম সেখানে অনেক পশুপাখি বানর অনেক কিছু আমরা দেখতে পেয়েছি সমুদ্রে অনেক জাহাজ দূর থেকে অনেক বড়ো বড়ো জাহাজ দেখেছি দেখে আমাদের খুব আনন্দ লেগেছে খুব মজা করেছি এবং ভয়ও হয়েছিলো জলে কুমির উপরে ডাঙাতে বাঘ এই নিয়ে আমাদের আনন্দ মজা সব কিছুই নিয়েই আমাদের খুব ভালো একটা জার্নি ছিলো